দৌড়ানোর সময় আমার মাথায় যে জোকস বা কোনো মিমস আসে আজকে সেই জিনিসটা আমি এখানে শেয়ার করবো একবার আমি একটা গ্রামে খুবই গ্রাম একটা সেই জায়গায় আমি দৌড়াতে গেছিলাম আর দৌড়াতে গিয়ে ওখানটায় অনেক ছেলেরা আমার সাথে অনেক ছেলেরা ছিলো এইবারে আর ওখানটায় অনেক মেয়েরাও ছিলো ওখানটায় আর তখন আমি মাত্র স্পিড শুরু করেছি আর স্পিড নিতে নিতে নিতে নিতে অনেকটা স্পিড নিয়ে নিয়েছি আর পুরো জায়গা জুড়ে একদম ষোলোশো মিটার দৌড়ে একদম পুরো জায়গা জুড়ে একদম অনেক মেয়েরা ছিলো এবার যখন আমি স্পিড নিয়ে নিয়েছি এবার সেই সময় আমি নিজের পায়ে নিজে বেঁধে পড়ে গেছি এবার পড়ে যাওয়ার সময় ওখানটায় ওখানকার মেয়েরা ওখানকার অনেকেই ঠিক আছে মানে হাসাহাসি করেছিলো আমাকে নিয়ে এবার আমার একটু লজ্জিত বোধ হয়েছিলাম প্রথমে কারণ আমি তো ওরকম সিচুয়েশান আমার আজ পর্যন্ত কোনো দিন আসে নি কারণ ওইভাবে যে পড়ে যাবো এটা আমি ভাবতে পারি নি হ্যাঁ পড়ে গিয়ে আমার হয়তো পাটা একটু কেটে গেছিলো নিজের ওপর নিজে মাঝে মাঝে আমি তখনও আমি নিজের ওপর নিজে হাসছি ভাবছি যে আমার কী হলো আমি কী করে পড়ে গেলাম জিনিসটা তারপরে উঠে আর এতো লজ্জা বোধ হচ্ছিলাম যে উঠে আমি কারোর মুখের দিক তাকাতেই পারছিলাম না কারোর দিকে তাকাতেই পারছিলাম না আমি উঠে কারণ তখন উঠে আমি মাথা নিচু করে আমি আমার জায়গায় চলে গেলাম আমি এবার আবার যখন আমি যখন বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম তখন আমি রেডি হয়ে যখন আমি বেরচ্ছি এবার তখন অনেকেই আমাকে তখনও চিন্তে পারছে আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলো আর তখন আমার খুব লজ্জিত বোধ হচ্ছিলো তার কারণ এরকম আমার কোনো দিনও হয় নি এই প্রথম হলো আর যখনই আমি এই জিনিসটা যখনই আমি দৌড়াতে যাই আর আমার তখনই আমার সেই জিনিসটার কথা মনে পড়ে মাঝে মাঝে আমি নিজের ওপর নিজেই হেসে ফেলি ঠিক আছে আর সব থেকে বড়ো কথা এই এই সময় আর দৌড়ানোর সময় একটা সময় দৌড়ানোর সময় হাসাটা উচিত না তাও ওই কতাটা আমি ভেবে ফেলি আর ভেবে খুব হেসে ফেলি কিন্তু কিছু করার নেই মাঝে মাঝে মনে চলে আসে